হ্যাঁ বলছি আমি আপনি তো একজন পঞ্চায়েত কর্মী তা আমি শুনলাম যে আপনাদের ওখানে কোনও হাতের কাজ করানো হচ্ছে তা সেই জন্যই ফোনটা করলাম কি কী কাজ করাচ্ছেন সেটার জন্য এইগুলোর জন্য আমি মানে আপনার কাছে এসে কি পঞ্চায়েতে ওখানে গিয়ে কি আমরা শিখতে পারি না এগুলো বাড়িতে দেওয়া হয় আচ্চা তা আমরা এটার কী আচ্ছা এগুলো এগুলো করার জন্য আমরা ওখান থেকেই করতে হবে বাড়িতে এনে কি করা যায় এর জন্য কি টাকা দিতে হয় এটা করে কি আমি ভবিষ্যতে কিছু করতে পারবো আচ্ছা তা এই এটা এটা করলে আমরা লাভবান হবো এটা বলছেন কীরকম কাজ বা কী কী কাজ থাকতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি পঞ্চায়েত এসে যোগাযোগ করবো রাখি তাহলে